বলছি এটা কি পূর্ব মেদিনীপুরের খেজুরির পাঠাগার বলছি আজকে কি পাঠাগারটা খোলা থাকবে ও আর কখন থেকে কখন খোলা থাকবে মানে কতক্ষণ সময় ও আচ্ছা আর বলছি ওখানে কোন কোন লেখকের বই পাওয়া যায় বলছি এই রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন ঠাকুমার ঝুলি শরৎচন্দ্রের কিছু সুকুমার রায়ের না আমি আগে তুলিনি এই প্রথম কীভাবে মা ওই জন্যই নিয়মটা কীরকম কী ঠিকঠাক জানি না তো সেই জন্য জিজ্ঞাসা করছি আর কি ও আচ্ছা মানে দুটাকাটা কি ওখানে গিয়েই দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কার্ড করতে গেলে আমি আসলে ও একটু ইচ্ছুক আছি কার্ড করার জন্য তাহলে আমাকে কী কী নিয়ে যেতে হবে ডকুমেন্টস কি কিছু লাগবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর আর বল হুম হুম আচ্ছা বলছি ওখানে কি বসেই বই পড়তে হবে না বাড়িতেও আনা চলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে আর আর একটা বই কি মানে একটা বই আজকে নিয়ে কি বা একসঙ্গে কি দুটো বই নেওয়া যাবে না একটা একটাই নিতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখছি ধন্যবাদ হুম